হ্যাঁ আমাদের বাড়িতে এখন এলপিজির সংযোগ রয়েছে আগের অভিজ্ঞতা বলতে গেলে আগে প্রধানত রান্নার জন্য কাঠের ব্যবহার করা হতো কাঠ দিয়ে রান্নার জন্য আমাদেরকে একটি বিশেষ ধরনের উনুন ব্যবহার করতে হতো এই উনুনেই কাট দিয়ে রান্না করা হতো এখন এলপিজির সংযোগ আসার কারণে আমরা খুব সহজেই যে কোনো জায়গায় আমরা রান্না করতে পারি কিন্তু যখন এলপিজির সংযোগ ছিলো না তখন রান্না করার জন্য আমাদেরকে উনুনের সাহায্য নিতে হতো এবং এই উনুন করতে গেলে আমাদেরকে আগে থেকে উনুন করে রাখতে হতো এবং যেখানে উনুন থাকতো আমরা একমাত্র সেখানেতেই রান্না করতে সম্ভব হতো কিন্তু এল পি জি আসার কারণে আমাদের ওই অসুবিধাটা আর হয় না আমরা যখন যেখানে খুশি ওটাকে সহজে বহন করে নিয়ে যেতে পারি এবং সেখানে আমাদের সুবিধা মতো রান্না করতে পারি এছাড়াও এলপিজিতে রয়েছে তাপ বাড়ানো কমানোর ব্যবস্থা যেটা উনুনতে কখনোই সম্ভব হতো না কারণ কাঠের ব্যবহারে কখনও তাপ বেশি হয়ে যেত এবং কখনো তাপ কম হয়ে যেত যেটা আমাদের উপর নির্ভর করতো না এল পি জি আসার কারণে আমাদের অনেক ধরনেরই সুবিদা আমাদের হয়েছে এলপিজিতে ব্যবহার করলে উনুনের এল পি জি ব্যবহারের পর যে সমস্ত কড়াই বা হাঁড়ি আমরা ব্যবহার করে থাকি তাতে কালিও কম হয় কিন্তু আমরা যদি কাঠ ব্যবহার করি তখন সেইক্ষেত্রে কালি বেশি হয় হ্যাঁ এছাড়াও আরো অনেক ধরনের আমাদের ওর থেকে সুবিধা পেয়েছি বলে আমার মনে হয়